ফটোগ্রাফিতে সময় অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ যেটা আছে একটা ফটো যখন তোলার সময় একটা ফটোগ্রাফার যখন আমরা ফটো তুলতে যাই এটা দেখি ফটোগ্রাফার ক্যামেরাটা ধরে আর ঝপ করে ফটো তুলে নেয় এটা কিন্তু নয় আমি আমি ফটো তুলতে গেলে যেটা হয় সেটা আমি দাঁড়াই কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা ভালো উঠছে কী ছবিটা কোথায় ঘাড়টা ট্যারা হয়ে যাচ্ছে চোখটা বাঁকা হয়ে যাচ্ছে কী কোথায় কী হচ্ছে না হচ্ছে এটা ফটোগ্রাফাররা তাদের কাছে সময়ের অনেক মূল্য এটুকিই এটুকুই আর যেটা আছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং স্টিল লাইফ ফটোগ্রাফি এটা যেটা আছে সেটা হলো আগেকার যুগের মানুষ ফটো তুলত সাদা কালো সাদা কালোই ফটো উঠত আগে আর যারা বড়লোক থাকে তারা ফটো ক্যামেরা ক্যামেরা ভাড়ায় করে নিয়ে এনে ফটো তুলত আর এখনকার যুগে যেটা আছে ফটো এখন ক্যামেরায় তো দূর তোলা তুলে রাখা দূরের কথা কোনো ফোন থাকে বড় বড় ফোন স্ক্রিন টাচ ফোন তারা ফোনেতেই ফটো তুলে বাঁধিয়ে রাখে বা ফোন থেকেই এখন অনলাইনে বার করেও দিচ্ছে স্টুডিওতে যাওয়ার কোনো এখন দরকার নেই আগে স্টুডিও যেত গিয়ে ফটো তুলত আর এখন যেটা আছে সেটা হলো সবসময় ফোনেতেই ফটো উঠছে যেটা সুন্দর দেখছি আমার হাতে ফোন আছে আমি ছবি তুলে নিচ্ছি আর এটা নয় যে ফোন ধরছি ছবি তুলছি তা না কোন অ্যাঙ্গেল থেকে ধরলে ছবিটা ভালো উঠছে কি না উঠছে এটা জানা অবশ্যই জরুরি এবং যারা ফটো তোলে তারাই জানে যে ফোনটা ধরলাম ঝপ করে ফটো তুলে নিলাম এটা কিন্তু ফোনটা ঝাপসা ফোনটা খানিকক্ষণ ধরে রাখতে হবে ধরে রেখে ফটোটা এক জায়গায় দাঁড়াবে স্থির হবে তারপর ফটোটা তুললে সুন্দর হবে তাই ফটো তোলার সময় যে সময়টা অনেক গুরুত্বপূর্ণ